মানিকবাবু বলছেন হ্যাঁ কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি দাদা আমার কিছু সবজি দরকার ছিলো তো এই শীতে যেগুলো মানে মোটামুটি আর কি পাওয়া যায় আর কি তো কী রকম কী সবজি আপনি রেখেছেন আপনার দোকানে এখন আপাতত

না না আসলে আপনি হয়তো জানেন না আমার একটা বাৎসরিক কাজের জন্য বুঝলেন আর কিছু আমার খুব ফেশ আর সুন্দর শাক সবজি চাই তো ওই জন্য আর কি আমি একটু সুক্তো ফুক্তোর জন্য সুন্দর সুন্দর শাক সবজি চাইছি তো যদি আপনি দিতে পারেন খুব ভালো হয় তো সবজিগুলো ফ্রেশ হবে তো দেখুন আমার আচ্ছা মোটামোটি দাম কেমন রেখেছেন সবজিগুলো দেখুন মোটামোটি মোটামোটি বাজারের দরে হলে আমি তো কোনো অসুবিধাই নেই দেখুন বাজারের থেকে যদি কিছু বেশি দরের হয় আমার অসুবিধা নেই আমি শুধু চাইছি শাক সবজিগুলো যেন একটু ফ্রেশ আর পরিষ্কার হয় মানে সারের যেন না হয় ঠিক আছে তাহলে আপনি কিছু এগুলো ভালোভাবে তাজা ফ্রেশ শাক সবজি আছে যেমন ধরুন ওই গাজর মুলো ঠিক আছে ফুলকপি এ ধরনের কিছু সবজি আপনি মোটামোটি চার পাঁচ কেজি করে তাহলে আপনাকে তাহলে পাঠিয়ে দিন কেরকম কী দাম হয় বলে দেবেন আমি সেটা আপনাকে পে করে দেবো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ